হ্যালো হ্যাঁ বলছি দাদা আপনাদের হোটেলের পরিষেবা এরকম কেনো গেট খুলছে না গেট টেট জ্যাম কী পরিষেবা আপনাদের হোটেলে কী ব্যবস্থা আছে এসব না এখানে কোনো স্টাফ দেখতেই পারছি না ছেচল্লিশ সবই ঠিক সবই ঠিক আছে সবই পরিষেবা ভালো আপনাদের হোটেলে নাম মানে আপনাদের হোটেল তো এরকম পরিষেবা থাকলে আপনাদের হোটেলে মানুষ আসবে কী করে ঠিক আছে